আমাদের এলাকায় দুই দলের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে যেমন ইতিহাসে আগে যে দ্বন্দ্ব হয়েছিল তা আমাদের রের স এখনও স্মরণীয় হয়ে আছে এই দুই দলের মধ্যে যুদ্ধে যেসব অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধপাতি হচ্ছে যে যতই মানুষ আসুক না কেন কেউ তাদেরকে তাড়াতে পারে না এই যুদ্ধে তারা কত জন মারা গিয়েছে এবং অনেকে আঘাত হয়ে পড়ে আছে এই এলাকায় তাদেরকে কেউ থামানোর মতো কেউ নেই যেমন ইতিহাসে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ এখনও আমাদের স্মরণীয় আছে এই এলাকায় যে দুই দলের মধ্যে যুদ্ধ হলো তাও এই স্মরণীয় হয়ে থাকবে